বিশ্বভারতে শিল্প ও শিল্পীর প্রতিনিধিত্ব বাড়াতে আমরা ছোটো ছোটো ক্লাব তৈরি করা উচিত এবং নানা অনলাইন প্ল্যাটফর্মে সেগুলি বিজ্ঞাপন দ্বারা করতে পারি এবং নানান জায়গায় আমরা সেই বিজ্ঞাপন ছাপিয়েও করতে পারি এখন নানা প্ল্যাটফর্ম আছে যেগুলির সাহায্যে এই শিল্প বা শিল্পীর প্রতিনিধিত্ব করতে সাহায্য হয় আর সাম্প্রতিক বছরগুলিতে শিল্পীর ক্ষেত্রে ডিজিটাল প্রভাব প্রভাব খুবই ভালো ভালোভাবে পড়েছে যারা এই নিজে নিজেদের এই শিল্পী বাড়াতে শিল্পীরা নিজেদের শিল্প গঠন করতে ডিজিটাল ব্যবহার করছে তারা নিজের অনলাইন প্লাটফর্মের মধ্যে নিজের জায়গা করে নিয়ে সেখানে নিজের কারিগরি কারিগরি করছে এবং তারা সেখানে নিজের হাতের তৈরি জিনিস বা তৈরি জিনিস সব ছাড়তে পারছে